কৃষি হলো আমাদের এক অন্যতম ভাগ এই কৃষির দ্বারা অনেকেই নিজেদের ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা করে থাকে এদের মধ্যে চাষি হলো অন্যতম এবং এই চাষিকে সঠিক পথে পরিচালনা করাও হচ্ছে অন্য একজনের কাজ আমি সেই সকল প্রার্থীদের পরামর্শ দেব যে তারা কৃষি সম্পর্কে প্রথমে পরীক্ষা করুক সেখানে কৃষি ছাড়া সমাজ ব্যবস্থা অচল কৃষি প্রচুর পরিমাণে ফসল ফলানো হলে তবেই তা শিল্প কাজে লাগবে যেমন শস্যজাতীয় উৎপাদন হলে তা আমাদের খাদ্য হিসেবে গণ্য হয় আবার তন্তুজ ফসল হলে তা বস্ত্রশিল্পে ব্যবহৃত হয় বর্ষা ঋতুতে ধান চাষ খুব ভালো হয় সেই ঋতুতে অন্যান্য চাষের দিকে না দিয়ে নজর না দিয়ে ধান চাষ করার কাজে মন দিতে হবে মাটি পরীক্ষা করে তার উর্বরতা লক্ষ্য করে চাষ করার কথা বলবো যদি মাটির উর্বরতা কম থাকে তাহলে মাটিতে জৈব সার দিতে হবে তারপরে ঠিক করতে হবে কোন সময় কি চাষ করতে হবে কৃষি ফসলের উপর শিল্প ব্যবস্থা জড়িয়ে আছে